সদ্য জন্ম নেওয়া শিশুদের ত্বক খুবই সংবেদনশীল হয়ে থাকে তাই তাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্তভাবে রাখা উচিত আর তাছাড়া শিশুদের জামা কাপড় খাওয়ার দাওয়ারের বাসনপত্র সমস্ত কিছুই জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই বাঞ্ছনীয় তাছাড়া যখন শিশুর কোনো অভিভাবক বা শুভাকাঙ্ক্ষী যখন তাকে কোলে নেবে বা আদর করবে তো তাকেও সবসময় সচেতন থাকতে হবে যে শিশুটির যেহেতু বাচ্চা তো তাকে অবশ্যই তার ত্বক থেকে শুরু করে তার শরীরের প্রত্যেকটা অংশই খুবই নরম কোমল এবং সংবেদনশীল তো সেই কারণে সমস্ত লক্ষ্য রাখতে হবে যে যখন তাকে কোলে নেওয়া হবে তো তারাও যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এবং সুস্থ মস্তিষ্কে থাকে আর শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তাদের অনেক রকম শারীরিক সমস্যা দেখা যায় জন্মের পর থেকে তো সেই রকম শিশুদের ক্ষেত্রে মানে ঝুঁকিটা আরও বেশি বেড়ে যায় তো তাদেরকে আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে

শিশুদের জন্মের প্রথম কয়েক দিন কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ তো সেই সময় প্রথম তাদের খাদ্য তালিকা বা খাদ্য বলতে যেটা বোঝানো হচ্ছে তাদের মায়ের দুধ তো সেটা অবশ্যই খাওয়াতে হবে প্রথম যে দুধ কলেস্ট্রাম সেটা অবশ্যই শিশুদেরকে পান করাতে হবে তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে বাইরের খাবার বলতে যে ধরণের খাবারগুলো পাওয়া যায় ল্যাকটোজেন্ট সেরেল্যাক তো এইগুলো খাওয়ানো যেতে পারে তার পেটের আয়তন বুঝে খাওয়াতে হবে আর তাছাড়া শিশুর বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার খাদ্য তালিকারও কিছু পরিবর্তন আসবে যেমন প্রথম ছ মাস পরে যখন সে একটু ভারি খাওয়ার খেতে শিখবে তো তখন তাকে হালকা করে একদম ভাত খাওয়ানো যেতে পারে খুবই নরম করে তাছাড়া ডাল সবজি সেদ্ধ ডিমের অংশ তো এগুলো খাওয়ানো যেতে পারে তাতে করে শিশুর মানে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে তার বৃদ্ধি হবে এবং সে শারীরিকভাবে একজন সুস্থ স্বাভাবিক পরিণত মানুষে ধীরে ধীরে পরিণত হয়ে উঠতে পারবে